আমি কিন্তু কাল ফ্লাইটে যাবো ফ্লাইট আছে আটটার সময় তুমি কিন্তু চারটের সময় চলে আসবে অবশ্যই ঠিক টাইমে না এলে আমি কিন্তু ফ্লাইটটা ধরতে পারব না তোমার যথে যতই তোমার অসুবিধা থাক না কেন তুমি ঠিক টাইমে আসবেই